আমি সুশান্ত সূত্রধর পুরুলিয়া জেলার বাসিন্দা আমি পুরুলিয়া জেলায় জেলা স্কুল বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পাস করি এবং আমি রঘুনাথপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছি এবং আমাদের এই পুরুলিয়া জেলা তিনটি শাখায় বিভক্ত পুরুলিয়া ঝালদা এবং রঘুনাথপুর এই প্রতিটি শাখাতেই আঠেরো থেকে ঊনিশটি করে বিদ্যালয় রয়েছে এবং প্রতিটি বিদ্যালয়েই অসংখ্য ছাত্রছাত্রী পড়াশুনা করছে এবং তারা এই বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয়গুলি দ্বারা উপকৃত হয় এবং আমাদের যে যারা স্থানীয় বাসিন্দা তারা এই বিদ্যালয় বিদ্যালয়গুলিতে পড়াশোনা করে বাইরে তারা পাঠ করতে যায় এবং আমাদের এখানে অনেকগুলি হাসপাতাল এবং জনস্বাস্থ্য কেন্দ্র রয়েছে যার দ্বারা আমরা এই স্থানীয় বাসিন্দারা এইসবগুলির দ্বারা উপকৃত হয়ে থাকি এবং আমরা সব সময় চেয়ে থাকি যে এই শিক্ষার জায়গাগুলি এবং বাকি যত স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলি আরো কিছুটা উন্নত হলে ভালো হয় কারণ কি আমরা যতটা পেয়ে থাকি এসব জায়গাগুলির থেকে তার থেকে যদি আরো বেশি পরিমাণে পাওয়া যায় তাহলে আমরা আরো উপকৃত হব এবং আমরা চাই যে এই বিদ্যালয়গুলিতে আরো বাইরের থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে আরো বাইরের থেকে সমস্ত ছাত্রছাত্রী এসে পড়াশোনা করুক আমাদের এইখানে আরো কয়েকটি নতুন নতুন বিদ্যালয় খোলা হচ্ছে যেগুলির দ্বারা যত আমাদের ছাত্রছাত্রী আছে সেইগুলি তারা ওই বিদ্যালয়গুলির থেকে উপকৃত হতে পারে সেই জন্য আমরা এই আমরা এই বিদ্যালয়গুলি আমাদের পুরুলিয়া জেলাতে ধীরে ধীরে খোলা হচ্ছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি